হ্যাঁ ম্যানেজারবাবু আপনি আসতে বলেছিলেন আপনার অফিসে তো আমি এসেছি কী বলছিলেন আচ্ছা স্যার কী প্রোজেক্ট স্যার এটা হ্যাঁ তাহলে বলুন না ওই প্রোজেক্টটা কী রয়েছে ডিটেইলস তার কী রয়েছে আচ্ছা স্যার স্যার বলছিলাম এই পুকুর যে খনন হবে এখানে তারা মানে কোথা থেকে টাকা পেয়ে খননটা হবে মানে আমাদের থেকেই না সে আর্থিক সহায়তাটা কোথা থেকে আসবে আচ্ছা স্যার তাহলে যে একফসলি জায়গাগুলো রয়েছে সেখানে হচ্ছে আমাকে স্থানগুলো নির্বাচন করে সেখানের চাষিদের সাথে তার আগে কথা বলে এখানে আমাকে প্রোজেক্টগুলো জমা করতে হবে তাই তো স্যার আচ্ছা স্যার আর স্যার মাছ চাষের কি কোনো স্যার তাদের প্রশিক্ষণ তারা তো অনেকে নতুন পুকুর খনন করবে তারা তো মাছ সংক্রান্ত বিষয়গুলো জানবে না তো সেক্ষেত্রে কি তাদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা থাকবে স্যার আচ্ছা স্যার হ্যাঁ তাহলে স্যার এই প্রোজেক্টটা স্যার আমি করতে রাজি আছি স্যার স্যার বলছিলাম স্যার তাহলে বেতনটা কি বাড়বে স্যার এই প্রোজেক্টটাতে আগের বেতনটা তো স্যার স্যার আগের বেতনটা তো একটু কম রয়েছে স্যার পরিবার স্যার একটু ফ্যামিলির সমস্যা আছে স্যার যদি বেতনটা বাড়ান একটু ভালো হয় স্যার স্যার ধন্যবাদ স্যার পাঁচ পারসেন্ট বাড়ানোর জন্য স্যার আশা করবো স্যার আমার এতে ফ্যামিলির আর্থিক দিকটা একটু হলেও স্যার উন্নত হবে স্যার ঠিক আছে স্যার